সিলিন্ডারটা এনে মাকে বলি খুব সাবধানে কাজ করতে এবং যেমন আগুনটা যেন না সিলিন্ডারের মুখের সামনে যায় যেন একটু দূরত্বে ওভেনটা থাকে আর মাকে বলি যখন সিলিন্ডারটা জ্বাল ওই ওভেনটা জ্বালবে তখন দেখে নেবে যে সিলিন্ডারের পাইপটা ঠিকঠাক লাগানো আছে নাকি গ্যাসটা বেরোচ্ছে নাকি একটু গন্ধটা শুঁকে নেবে আর গ্যাসটা যখন ধরাবে তখন একটু খুব সাবধানে ধরাবে আর যখন বন্ধ করবে ওভেনটা আগে সিলিন্ডারের মুখটা বন্ধ করবে যাতে পাইপে যেন না গ্যাসটা থাকে পাইপের গ্যাসটা যেন ওভেনে শেষ হয়ে যায় আগে সিলিন্ডারের মুখটা বন্ধ করে ওভেনের সুইচটা অফ করবে